হ্যাঁ বলছি সেই যে দীঘা যাব বলে আপনার সাথে যোগাযোগ করছিলাম না আমার এরকম ছ সাতজন যাবে আপনাকে একটু তার জন্য একটুখানি কোথায় কী নামব কোথায় কী থাকা টাকার ব্যবস্থা এই সব কিছু যোগাযোগ করে দিতে হবে কটার সময় গাড়ি ছাড়বেন

ও থাকা খাওয়ার কি আপনাদের সাথেই খাওয়া দাওয়া আচ্ছা ঠিক আছে আর আপনাদের কী এসি গাড়ি না এমনি এমনি গাড়ি ওহ আমার তালে আট নজন আমরা যেতাম একটু তাহলে আপনি কী করে কী যোগাযোগ করবো আপনার সাথে কী করে কী সব একটু ঠিকঠাক মানে ডিটেলসে বলতে হবে আমাকে হ্যাঁ হুম

ওহ আমরা এই চন্দ্রকোণায় গোসাইবাজার এখান থেকেই উঠবো আর কি আটজন আর হচ্ছে ওখানে ঘুরে দেখাবেন না তো আমাদেরকে মানে নিজেদেরকেই আচ্ছা নিউ দীঘা ওল্ড দীঘা ওগুলো সব দেখাবেন শংকরপুর

ঠিক আছে আচ্ছা আমার তাহলে আপনাকে প্রয়োজন হলে আমি আপনাকে ফোন নাম্বারটা তো পেয়েছি আপনাকে আমি জানাবো আপনাকে ঠিক আছে আচ্ছা কিছু কম করুন না আমি তো আরও এজেন্সির সাথে কথা বলেছি তারা তো একটু ওইরকম আপনাদের মতো টুরিস্ট এজেন্সির সাথে কথা বলেছি তারা তো একটু কম বলছে আপনি একটু কোথাও দর কষাকষি করছেন একটু কম করে বলুন টাকাটা আমি আপনাকে ক্যাশও দিতে পারি কিংবা ফোনপের এসব নানারকম পে আছে না আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনার অ্যাকাউন্টে দিয়ে দেব আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাহলে আমি আপনাকে প্রয়োজন হলে কল করবো হ্যাঁ ঠিক আছে রাখুন তাহলে হ্যাঁ হ্যাঁ